আমি ছাড়া আমার পরিবারে আরো যারা সদস্য আছে তারাও ভীষণ বাগান করতে ভালোবাসে তার মধ্যে অন্যতম হলো আমার বাবা আমার বাবাকে দেখেছি বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ ফুলের গাছ এগুলো লাগাতে ভীষণ ভালোবাসে তাছাড়াও কোথাও যদি ঘুরতে যায় দেখেছি বাবা সেকান থেকে যে কোনো গাছ নিয়ে চলে আসে এবং বাড়িতে লাগিয়ে দেয় তাছাড়াও আমার মাও ভীষণ বাগান করতে ভালোবাসে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমাদের উঠোনে আচে সেইগুলো সব মা লাগিয়েছে তাছাড়া আমাদের বাড়ির পুকুর পাড়েও অনেক ধরনের ফলের গাছ যেমন পেয়ারা গাছ কলা গাস সবেদা গাছ আম গাছ এগুলো সব বাবা লাগিয়েছে তাছাড়া আমার দাদুও বাগান করতে ভালোবাসে দাদুও অনেক ফল ও ফুলের গাছ আমাদের বাড়িতে লাগিয়েছে আমি যখন সময় পাই তখন আমিও আমাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি লাগিয়ে এটা ভীষণ শখ